হ্যালো বলছি এটা কি একটা কুটিরশিল্প হস্তশিল্প এই হস্তশিল্প তো ওখানে হাতের কাজে নানা রকম করা হয় আর বলল যে কুটির শিল্পেরও মতোও আছে যে ওখানে সব হাতের কাজও পাওয়া যায় কাঠের কাজও পাওয়া যায় নানান ধরনের না কি ডিজাইনের জিনিস পাওয়া যায় ওখানে তো আমার বাড়িতে আচ্ছা বলছি যে আমার এই বাড়ি হয়েছে আর কি কাঠের কাজ কিছু করাব ওই আলমারিটা আমার কাঠের করারই শখ আর কি যদি ভালো করে হাতের কাজ দিয়ে আলমারির ডিজাইনটা দেওয়াল আলমারিটা আর কি ওটা যদি করে দেন তাহলে খুব ভালো হতো আর কি আর তার সঙ্গে দেওয়াল আলমারিতে রাখার জন্য পোড়ামাটির জিনিস আমাকে হাতের কাজ খুব ভালো লাগে এবং পোড়ামাটির জিনিসের খুব মানে আমার ভালো বিরাট ভালো লাগে সেই জন্য আমি বলছিলাম যে ওখানে পোড়ামাটির জিনিস খুব ভালো ভালো ডিজাইনের আছে তো না দেওয়াল আলমারিটা তো নতুনই করাব আর কাঠের কাজ যেমন খুব সুন্দর হয় তার ভিতরে এবারে পোড়ামাটির জিনিসগুলো রাখব সেগুলো যদি আপনাদের অনেক জায়গায় তো দিয়েছেন আমার তো নতুন বাড়ি যেগুলো মনে হচ্ছে ভালো আপনার উপরেই বিশ্বাস করে বললাম যে বাড়িটা যেমন ভালো লাগে সেরকম কাজ করে দিতে আর কি ওই প্রচুর আমি দেখেছি যে ছোটো ছোটো বাচ্চাদের যে সেই ভালুক বা ওই হাতি পোড়ামাটির তৈরি ওই পশুর বা কিছু খেলনা ওগুলো আমাকে খুব ভালো লাগে ওই ধরনের জিনিসগুলো যেমন একটু বড় সাইজের হয় ছোটো ছোটো না হয় সেই আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে যাব গিয়ে যেগুলো পছন্দ সেগুলো নেব আর কিছু নিজের পছন্দের জিনিস অর্ডার দিয়ে আসবো আপনি কাল কখন বাড়িতে থাকবেন ঠিক আছে তাহলে কালকে আমি এগারোটার দিকে না পারলেও মোটামুটি বিকেলের দিকে বাড়িতে যাব গিয়ে সব ঠিকঠাক বলে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে